আমি সংগ্রাহকদের একটি কথা বলতে চাই তারা যে সমস্ত জিনিস সংগ্রহ করছে বা করবেন বলে ভাবছেন সেগুলো যেন প্রকৃতি বান্ধব হয় সেগুলি কোনভাবেই যেনো প্রকৃতিকে নষ্ট না করে তাদের সখের জিনিসগুলি যদি প্রকৃতিকে নষ্ট করে তাহলে সেক্ষেত্রে প্রকৃতি ভারসাম্য বেশ কিছুদিন ধরে হারিয়ে যাবেন